হ্যাঁ এমন একটা বই আমি পড়েছি যে বইটা পড়ে আমাকে কাঁদিয়েছে সেই বইটি হলো মহাভারত বইটি সম্পর্কে পড়ে আমার খুব দুঃখ লেগেছে এবং আমি খুব কষ্টও পেয়েছি এতে মহাভারতের যেই সব চরিত্রগুলো আম সম্বন্ধে আমরা পড়েছি সেটা মনে মনে কল্পনা করলে খুবই কষ্ট লাগে হ্যাঁ তবে এ বই বয়ে মহাভারতে ভাইয়ে ভাইয়ের মধ্যে যে বিবাদ যে য নানান রকমের মানসিকভাবে অত্যাচার করা ছলচাতুরি করে তাদেরকে মেরে ফেলা এইসব ঘটনাগুলোকে মা আমার মনকে খুব বেদনা দিয়েছে যেমন মহাভারতে পান্ডবদেরকে বারবার চেষ্টা করেছিলো দুর্যোধন মেরে ফেলার জন্য তাদেরকে একবার ঘর তারা রাজসভা ত্যাগ করে চলে গেছিলো গিয়ে একটা যেইখানে আ তারা আশ্রয় নিয়েছিলো সেখানেও তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছিলো তারা কোনো রকমভাবে সেখান থেকে বেঁচে ফিরেছিলো তারপরে তাদেরকে নানান রকমের বিপদের সম্মুখীন হতে হয়েছিলো শুধুমাত্র তাদের রাজ্য ররাজসভাকে দখল করার জন্য দূর্যোধন যত রকম যা কিছু করার করেছিলো কিন্তু তারপরে হলো কুরুক্ষেত্রের যুদ্ধ কুরুক্ষেত্রের যুদ্ধে জ জয়টা শুধু একমাত্র পান্ডবদেরই হয়েছিলো সেখানে দুর্যোধন ও তার ভাইরা সব প্রায় সবাই প্রায় মিত্যুর ঢো মিত্যুর কোলে ঢলে পড়েছিলো এটা খুবই দুঃখজনক যন্ত্রণারও এটা খুব